আমার গ্রামে যদি কেউ একটা অঙ্গ ভেঙে যায় কারোর তাহলে আমাদের এই ঝাড়গ্রামে যে গ্রামীণ হসপিটাল আছে সেখানে আমি চিকিৎসার জন্য পাঠাবো সেইখানে চিকিৎসা করবেন ডাক্তারবাবুরা ওটাই আমি প্রথমে বলবো যে ওইখানে চিকিৎসার জন্যে চলে যাও তোমরা এই অঙ্গটা ভেঙে গেছে সেই ভাঙ্গা অঙ্গ যন্ত্রণা নিয়ে তো আর থাকা যাবে না তখন তাকে প্লাস্টার করতে হবে কীভাবে সেটা সুস্তভাবে থাকা যায় সেই অঙ্গটা আমি যেহেতু আগের মতন পাওয়া যায় ধরুন অপারেশানও করতে হতে পারে সেটা আমি তাকে বলবো চিকিৎসালয়ে যাও চিকিৎসালয়ে গিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ নাও যে এই আমার এই অঙ্গটি কী হবে ধরুন হাতই ভেঙ্গে গেছে তাহলে হাত ভাঙ্গার যে যন্ত্রণা হাত ভাঙ্গা নিয়ে তো আর সারা জীবন কাটানো যাবে না হাতটা ভালো করার জন্য আমার যা যা ব্যবস্থা করতে হবে সেটা আমাকে চিকিৎসালয়ে গিয়ে ডাক্তারবাবুর সাতে কথা বলে তবেই সেটা ব্যবস্থা করতে পারবো